পশ্চিমবঙ্গের কলকাতার বড় বাজারে যাওয়া উচিত শপিং মল সেখানে শপিং বাজার খুব বড়ো সড়ো বাজার রয়েছে যেখানে মানুষ অনেকটা সস্তায়ও জিনিসপত্রগুলো কিনতে পারবে আর পাঁচটা জায়গার তুলনায় অনেক কম টাকায় সমস্ত চাহিদা মিলবে মানুষের এইটুকুই বলার